হ্যাঁ আমি হুগলি জেলা থেকে প্রভাস কুণ্ডু বলছিলাম আপনার ঐ পোস্ট অফিসের ফোন নম্বর থেকে আপনাকে নিয়ে ফোনটা করলাম হ্যাঁ আমারও ঐ একটা ভাই ঐ ফাঁকে থাকে আর কি চেন্নাই তো ওকে কতকগুলো জিনিস পাঠানোর আছে একটা চিঠি দরকারি একটা কাগজ পাঠানোর আছে তো ও স্পিড পোস্ট বা যদি নর্মাল পোস্ট আমি করি তো কেমন কী খরচ পড়বে বা কেমন কী একটু ডিটেলসে বলুন তো আচ্ছা বুঝতে পারছি আর ঐ যেই সব জিনিসগুলো পাঠাবো কোনো ধরুন পুরো সব প্যাক করে পাঠাতে হবে না না আপনারা প্যাক করে দেবেন আর কোনো তেল ফেল ধরুন ধরুন কোনো কোনো তেল জাতীয় জিনিস পাঠানো চলবে কোনো তেল জাতীয় জিনিস আর ধরুন যদি এক কেজির উপর জিনিস হয় তাহলে কেমন টাকা লাগবে যদি এক কেজির উপর জিনিস হয় কেমন টাকা লাগবে ধরুন বলুন একটু যদি আমি স্পিড পোস্ট আচ্ছা আর আর রোববারে নিশ্চয়ই অফিস বন্ধ থাকে তাহলে আমি তাহলে আমি সোমবার কটার সময় যাবো একটু বলুন আচ্ছা তাহলে আমি যে জিনিসগুলো লাগবে আপনাকে দিয়ে আসবো ধন্যবাদ